হ্যালো বলুন হুম হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ

আচ্ছা

আচ্ছা হুম

হুম হ্যাঁ খুব ভালো হয় হ্যাঁ খুবই ভালো কাজ তা আমা আমি কী করতে পারি আপনার জন্য আপনি বলুন হ্যাঁ আমি কী সাহায্য করবো বলুন আমাদের সংস্থা থেকে আপনাকে কী সাহায্য করতে পারি হুম হুম আচ্ছা ঠিক আছে আমি নি আমি অর্থ সাহায্য করবো এবং আমা আমাদের টীম নিয়ে আপনাদের ওখানে আমি যাবো আর রান্না বান্নার দায়িত্ব সব আমার হুম আর বাচ্চাদের জন্য আমরা দুধেরও ব্যবস্থা করবো বয়স বয়স্কদের জন্যে ওষুদেরও ব্যবস্থা করবো ঠিক আছে হুম আচ্ছা সেটা সেটা যদি করা হয় তাহলে কেমন হয় বলুন

আচ্ছা আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই আপনাদের ওখানে পৌঁছাবো আমাদের টীম নিয়ে আপনাদের ওইখানে যাতায়াতের ব্যবস্থাটা কেমন গাড়ি পাওয়া যাবে ডাইরেক্ট আচ্ছা আচ্ছা আচ্ছা টিমের সাথে দেখছি আলোচনা করে কিভাবে যাওয়া যায় কিভাবে আমি জানাচ্ছি